যেহেতু বাবা মায়ের কাছে বড়ো হয়ে উঠেছি কখনো মনে হয় নি যে মায়ের রান্না ছাড়া নিজে রান্না করে খাবো কিন্তু মেয়েদের পরিণতি বিয়ে হলো বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে বললো রান্না করতে হবে কিন্তু রান্নার তো কিছুই জানি না কি রান্না করবো প্রথম দিন রান্না করছি আমি বলছি শাকটা কীভাবে সিদ্ধ করতে দেবো আমাকে বলছে যেমন করে পারো তেমনভাবেই বসাও তো হঠাৎ করে আমার পাশ থেকে এক ছোট্ট দেওর বলে উঠল বৌদি ওতে একটু কেরোসিন তেল দিয়ে দাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সবাই হো হো করে হেসে উঠল কিন্তু আমি ভাবলাম কেরোসিন তেল দিলে তো গন্ধ ছাড়ে এই অভিজ্ঞতাটি আমার খুব মানে স্মৃতি বিজড়িত অভিজ্ঞতা যেটা মনে আছে যে আমি রাঁধতে জানি নি বলে আমাকে একটা ছোটো বাচ্চা রহস্য করে বললো যে রান্নাটা এভাবে করো কিন্তু এটা ভুল পদ্ধতি ছিলো